হ্যাঁ আমি স্কুলে একটা ছবি এঁকেছিলাম সেই ছবিটা নিয়ে আমি সেই ছবিটা একে আমি খুব গর্বিত হয়েছিলাম কারণ সেই ছবিটা দেখার পরে সবাই আমাকে খুব ভালো বলেছিলো এবং আমার বাবা মা বন্ধু বান্ধব সবাই আমাকে ভালো বলেছিলো যে এই ছবিটা খুব সুন্দর হয়েছে এই ছবিটা এই ছবিটা এত সুন্দর করে কোল্লো করেছিস যে মনেই হচ্ছে না এটা একটা ছবি মনে হচ্ছে যেন এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছিস তুই এইভাবে এভাবে যদি তুই তোর প্রতিক্রিয়া পেতে পারিস তাহলে তুই একদিন দেখবি তোর দক্ষতা সম্পর্কে অনেক দূরে চলে যাবে তোর যে এই দক্ষতা আছে সেই দক্ষতা সম্পর্কে সবার মুখে মুখে তোর দক্ষতার নাম ছড়িয়ে